আমার পরিবার খুব ছোট আমি আমার স্বামী শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ি আমাকে খুবই ভালোবাসেন ওনাদের কোন মেয়ে নেই তাই আমাকে মেয়ের মতোই ভালোবাসেন আমার এক ছেলে আছে ওনাদের বাড়িতে বাচ্চা টাচ্চা নেই বলে আমার ছেলেকে নাতি হিসাবে ওনারা খুবই ভালোবাসেন এবং আমার এক ছোটবেলার বান্ধবী আছে ফোনে যোগাযোগ হয় আমি যখন বাপের বাড়িতে যাই ওকে ফোন করে দিই বা ও যখন আসে আমাকে ফোন করে দেয় দুই ফ্যামিলির মধ্যে যাওয়া আসা হয় খোঁজখবর নেওয়া হয় খাওয়া দাওয়াও হয় বা ছেলের পড়াশোনার সম্বন্ধেও খোঁজখবর নেওয়া হয় প্রায়দিনই ও আমাকে ফোন করে আমিও ওকে ফোন করি